না আমি কখনও বাংলা ভাষার কোনো আঞ্চলিক উপভাষা শিখিনি এবং ব্যবহারও করিনি তবে আমার বাংলার আঞ্চলিক উপভাষা খুবই ভালো লাগে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলা উপভাষাগুলি হলো রাঢ়ী উপভাষা বরেন্দ্রী উপভাষা বঙ্গালী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা এবং কামরূপী উপভাষা আমার বঙ্গালী উপভাষা খুবই ভালো লাগে এবং আমার বঙ্গালী উপভাষা শেখার খুবই ইচ্ছে রয়েছে ঢাকা ফরিদপুর বিভিন্ন অঞ্চলে ঘুরে আমার বঙ্গালী উপভাষা শেখার খুবই আগ্রহ রয়েছে এবং আমি বঙ্গালী উপভাষা শিখতে চাই